বলিউড টলিউড ভারতের সর্বত্র ফ্যাশন প্রবণতাকে প্রভাবিত করেছে তো আমি যেই সিরিয়ালটি দেখি সেটি হলো মিলি সিরিয়াল তো মিলির যে ড্রেসগুলো ওই ড্রেসগুলো আমার খুব পছন্দ মিলি পরে থাকে আমার খুব ভালো লাগে দেখে আমি ওই রকম একটা ড্রেস বানানোর চেষ্টা করেছি এবং বানিয়েওছি তো ড্রেসটা ভালোই হয়েছে তা দেখে অনেকে আমার কাছে ওই ড্রেস করার জন্য তৈরী করার জন্য অর্ডার দিয়েছে তো আমি সেই ড্রেসটা আরও ভালো করার চেষ্টা করছি আমার ওই সিরিয়ালটি খুব ভালো লাগে এবং বেশি ভালো লাগে মিলির যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো দেখে আমার বিশেষ বেশি ভালো লাগে আমি অনেক রকমেরই পোশাক আশাক বানাই আমি এমনি যা সিনেমা সিরিয়াল যা দেখি তার থেকে আমি পোশাক বানানোর চেষ্টা করি এবং বানিয়েও থাকি নানা রকম পোশাক আগামী দিনে আমি দিনে আরও ভালো পোশাক বানানোর চেষ্টা করছি তো ওই রকম পোশাক বানানোর জন্য আমাকে অনেকেই বলেছে আমি আরও ভালো করার চেষ্টা করছি